ভারতের ফটোগ্রাফি পেশাদার অনেক কিছু রয়েছে যেমন বিভিন্ন ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফিদের হায়ার করা হয় এবং বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ বিভিন্ন ধরনের শুটিংয়ের জন্য এটি ফটোগ্রাফিদের হায়ার করে থাকে এবং বিভিন্ন সেলিব্রিটিরা তাদের পেজ তাদের ইনস্টাগ্রাম এবং সেটি ডেইলি ফটোগ্রাফ আপলোডের জন্য সেটি তারা ফটোগ্রাফিদের হায়ার করে থাকে এবং বিভিন্ন এডিটিংয়ের জন্য ফটোগ্রাফিদের হায়ার হায়ার করানো থাকে এবং যেমন বিভিন্ন নেতা মন্ত্রীদেরও তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি সমাজ কল্যাণমূলক অ্যাক্টিভিটিতে তাদের ক্যাপচার করার জন্য ফটোগ্রাফির ব্যবহার চাহিদা অনেক আছে এবং বিভিন্ন ধরনের বিয়েবাড়িতে তাদের কিছু আনন্দ মুহুর্ত তাদের কিছু দুঃখের মুহুর্ত সেইগুলো ক্যাপচার করার ফটোগ্রাফিদের অনেক চাহিদা রয়েছে এবং বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার যেমন তাদের ফেসবুকের আপডেটের জন্য তাদের লেটেস্ট ভিডিও আপডেটের জন্য এবং তাদের ভিডিও এডিটিংয়ের জন্য ফটোগ্রাফিদের হায়ার করে থাকে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্পোর্টসম্যানরা এবং তাদের তাদের বিভিন্ন গোল মুহুর্তের ক্যাপচারের জন্য বা তাদের ইউনিক স্টাইলের সেলিব্রেশনের জন্য তারা ফটোগ্রাফিদের হায়ার করে থাকে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন ক্রিকেট লাইক লাইক ক্রিকেট খেলার সময় বা ফুটবল খেলার সময় এবং তাদের খেলার সংঙ্গবন্দি ই সেইগুলো ক্যাপচারের জন্য ফটোগ্রাফিদের হায়ার করে থাকে এবং বিভিন্ন ধরনের ওই অফরোডিং বা বিভিন্ন ধরনের বাইকাররাও তারা তাদের ফটোগ্রাফি বা শুটিংয়ের জন্য শ্যুটের জন্য তারা ফটোগ্রাফারদের হায়ার করে থাকে